প্রিয় সাহিত্যিকদের মধ্যে অনেকেই প্রিয় আচে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি বলি কেন তিনি আমার প্রিয় সাহিত্যিক তাহলে বলতে পারি যে তার যে প্রাঞ্জল লেখা মানে একটা পাতা পড়লেও যেন শোনা যায় মানে এক এক নৈসর্গিক এক পরিবেশের মধ্যে তিনি নিয়ে যেতে পারেন তার লেখনের মাধ্যমে তার আরণ্যক যদি পড়ি আমরা ও যেন এক বন্য প্রকৃতির মধ্যে মিশে যায় যখনই তার আবার হাজারি ঠাকুরকে নিয়ে তার যে লিখা আদর্শ হিন্দু হোটেল সেটা যখন পড়ছি তখন হাজারি সা ঠাকুরের যে দৈনন্দিন জীবনের লড়াই তার সাতে যেন নিজেকে মিশিয়ে নিতে পারি অনেক সময় এই তার প্রতিটা লেখার মাধ্যমেই তিনি জীবনকে তুলে ধরেছেন এবং এই জীবন যেহেতু ফুটে উঠছে লেখকের লেখনীর মাধ্যমে তাই তিনি আমার প্রিয় লেখকের মধ্যে একজন